হ্যাঁ আমি এমন কিছু এঁকেছিলাম যার জন্য আমি খুবই গর্বিত ছিলাম আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা বাবা আমাকে ড্রয়িং ক্লাসে ভর্তি করেছিলেন তখন আমি ই মাঝে মাঝে প্র্যাকটিস করতাম ঘরেও প্র্যাকটিস করতাম স্কুলেও প্র্যাকটিস করতাম এরকম হোম প্র্যাকটিস করতে করতে স্কুলে একটা প্রতিযোগিতা শুরু হয়েছিলো তখন আমি অঙ্কণ প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম তখন আমি এমন ভারত মাতার একটা ছবি এঁকেছিলাম যা দেখে আমি স্কুলে প্রথম পুরস্কারও পেয়েছিলাম সেই পুরস্কার দেখে আমার পিতা মাতা বন্ধু সবাই গর্বিত হয়েছিলো এই আঁকা দেখে আমার মা বাবা চেয়েছিলো যে বড়ো হয়ে আরও আমি ভালো যাতে আঁকতে পারি সেই জন্য ভালো ড্রয়িং ক্লাসে ভর্তি করবে কিন্তু দুর্ভাগ্যবশত পারিবারিক অবস্থার জন্য তা হতে পারে নি